হ্যাঁ বলুন হ্যাঁ কোথায় যেতে চাইছেন আপনারা ব জানান তারপরে দেখি আমি একটা জায়গা ঠিক করছি আপনারা কোথায় যেতে চাইছেন কাছাকাছি ছুটি আছে এখন ঠাণ্ডা পড়েছে ভালোই আপনারা বকখালি চলুন হ্যাঁ বকখালিতে ভালো পিকনিকের স্পট সমুদ্রের ধারে সমুদ্রও দেখতে পাবেন সি বিচ আছে হ্যাঁ বলুন হ্যাঁ আছ হ্যাঁ পনেরো কুড়িজন আমাদেরও আছে দশ বারোজন মিলে সবাই মিলে একটা বাস করে ডেট ডেটটা ঠিক করছি তাহলে আর আপনারা কী কী আইটেম চান খেতে সেটা তাহলে জানান এবার আমি রান্নার ঠাকুরের সঙ্গে একটু কথা বলি মোটামুটি সকালে হ্যাঁ বলুন সকালে টিফিনে একটা ব্যবস্থা থাকবে আর দুপুরে মিল সিস্টেম খাওয়াদাওয়া থাকবে মিলের মেনু থাকবে আপনার বেগুনি হ্যাঁ হ্যালো আর দুপুরের মেনু থাকবে আপনার আমি একটা চিন্তা করেছি যে বেগুনি ডাল মাছের মাথা দিয়ে চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি তা আপনাদের যদি কিছু আলাদা কিছু করেন তো বলবেন

আচ্ছা হ্যাঁ ভালো বলেছেন ঠিক আছে তার সঙ্গে পকোড়া থাকবে নাকি চিকেন পকোড়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটাই ফাইনাল হবে ঠিক আছে ঠিক আছে